হ্যালো কেমন আছিস রে আমি মোটামুটি আছি আর কি বল কী প্ল্যান করলি এইচএসে কেমন রেজাল্ট হলো তোর আর বলিস না হয়ে গেলো এরকম আর কি করবো বল মাত্র চারশো হয়েছে চারশো নয় তোর ও আচ্ছা আচ্ছা যাই হোক তো ভাটার কলেজে অ্যাডমিশন নিবি নাকি তোর কি সাবজেক্ট আমি তো ওখানেই নেবো বলে আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু এত তুই কি কোর্সে করেছিস কিসে অনার্স আমি তো এডুকেশনে অনার্স কিন্তু তুই বাংলাতে যে করবি কি ফায়দা আছে তোর কিন্তু ব্যাপারটা যে বাংলা নাকি যে বিরাট কঠিন বলছে তোর দিদিও কি বাংলা অনার্সই করেছিল আমি তো এডুকেশন করেছি এবারে দেখ এডুকেশনটা কি বল দেখি ধর এডুকেশন নিলাম তো কিন্তু আমার এতো সমস্যা হয়ে গেছে ভাটার কলেজে আমি ফর্মটা তো ফিল আপ করে দিয়েছি এবার পাবো নাকি জানি না কিন্তু আমি বলতে চাইছি দেখ আমি তো এডুকেশনটা নিলাম শুনছিস তো হ্যালো আমি যে এডুকেশনটা নিলাম মানে ভুল করে দিয়েছি আমি আমাকে আমি এমএ করি যদি কিন্তু আমার এমএ করার জন্য আশেপাশে কলেজ নেই আমাকে সেই পাঁশকুড়া যেতে হবে নইলে সেই ক্ষুদিরাম কলেজ মানে আমার এই সামনাসামনি মেদিনীপুরে আর কোথাও নেই এটা আমার চাপ আর তোদের বাংলাটায় কি বল দেখি মানে তুই সব জায়গায় পেয়ে যাবি আমি এইটা এতদিনে বুঝতে পারছি আমার মূর্খামি হয়ে গেছে কি যে করি হুম করে দিয়েছি তবু ভাগ্যিস পাসে করিনি নার্সিংয়ে যাবো যাবো করে ভাগ্যিস পাসে করিনি অনার্সেই করেছি একটাই একটাই ওই ভাটার কলেজেই করেছি আর অন্য কোথাও কলেজে করিনি রে আমাদের চন্দ্রকোনা কলেজে বা মেদিনীপুর কলেজে করলাম শুধু একটিমাত্র কলেজেই করেছি জানিনা ঈশ্বর কি করে যদি নাম বেরোয় ভালো নইলে বাংলাটা নিলেই ভালো হতো রে আরে সবাই বলছে নাকি হচ্ছে কি বলে বাংলাটা নিলে নাকি ভালো করতাম আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি এবারে বলছে বাংলাটার বদলে যদি ইংরেজিটা বাংলাটা ইংরেজিটা নিলে ভালো হত এডুকেশনের নাকি কোনো মান নেই কিন্তু আমি ভাবছি আমি বিএড করলাম এমএর পর বিএড করলাম প্রাইমারিতে বসতে পারি যদি আর বলিস না আরে আমার আমার এই নার্সিং নার্সিং করে এমন হলো রে তার উপরে রেজাল্টটা আমার এরকম এতো খারাপ হয়ে যাবে বলে আমি ভাবতেও পারিনি জানিস তো তুই কি একটা কলেজেই করেছিস না তুই যে ইয়ে যে ভর্তি হবি বলছিলি কি হলো পলিটেকনিকে যাবি বলছিলি এখন তো বাংলা করেও মানে আমি আর্টসে পড়েও পলিটেকনিকে যেতে পারছি সায়েন্সে পড়েও যেতে পারছি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ এই হলো আর কি ভাল লাগে না মন মেজাজ ভালো নেই দেখ না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কি আর করবো নে নে দুটো বেজে গেছে খেয়ে নে বুঝলি ফ্রি হয়ে ফোন করবি হুম বিকেলের দিকে হ্যাঁ কলেজেই হ্যাঁ রেখে দে কি আর বলবো রাখলাম রে